আমাদের পরিবেশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে গেলে প্রথমত আমাদের গাছের উপর জোর দিতে হবে গাছ লাগাতেও হবে এবং গাছ কাটা বন্ধ করতে হবে বিশেষ করে গাছ লাগাতেও হবে যেরকম গাছ কাটা বন্ধও করতে হবে সেরকম অপ্রয়োজনীয় অকারণে গাছ কেটে দেওয়া চলবে না গাছে পোকা লাগলে গাছে ওষুধ দিতে হবে গাছকে যত্ন করতে হবে গাছ তো আমাদের প্রাণ একটা গাছ একটা প্রাণ এবং পরিবেশ পরিষ্কার রাখা আমাদের একান্ত প্রয়োজন যেখানে সেখানে জল জমে থাকলে এতে মশা মাছির উপদ্রব বেশি বাড়বে কোথাও নোংরা স্তূপ হলে সেখানে দূর্গন্ধ ছড়াবে আমাদের পরিবেশ দূষিত হবে আমাদের পরিবেশকে দূষণমুক্ত করা আমাদের একান্ত প্রয়োজন এছাড়া পর্যটকরা এসে মাঝে মাঝে নদীতে নোংরা জিনিস ফেলে তারা প্যাকিংয়ের খাবার খায় প্যাকিংয়ের প্যাকেট ফেলে প্লাস্টিকের বোতল ফেলে পরিবেশকে দূষিত করে